জন্ম থেকেই মেয়ে হয়েছি বলে রান্না বাটি নিয়ে খেলার শখ ছিল ছোটো থেকে কড়াই হাতা খুন্তি এ সব নিয়ে খেলতে ভালোবাসতাম খেলতে খেলতে নানা রকম সবজি বা তরিতরকারিও বানাতাম সেই তরিতরকারি বানাতে বানাতে হঠাৎ কবে সত্যিকারেরই নানা রকম রাঁধতে শিখে গেলাম এই রান্নাটা একটা কোনো পেশা করার কথা ভাবিনি রান্নাটা শখেই করতাম কিন্তু হঠাৎ করে মনে হলো এটাকে কি কখনও একটা জীবনের লক্ষ্য হিসেবে ধরা যেতে পারে তাই ভাবলাম হঠাৎ করে মনের ইচ্ছে অনুযায়ী নানা রকম রেসিপি বানাতে শুরু করলাম যে এটা রাঁধলে বা এইভাবে রাঁধলে খাবারটা হয়তো আরও ভালো লাগতে পারে এইভাবে ভেবে নিয়ে একের পর এক রান্না করতাম রান্না করতে করতে সেই রান্নাগুলো খুব স্বাদ বা খুব খেতে খুব ভালোই লাগত সেই রান্নাগুলো কেবল আমি বা বাড়ির কজনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না ওই রান্নাটা বাড়ির আত্মীয় স্বজন বা বাইরের কেউ খেয়ে বলত যে খাবারটা সত্যিই খুব সুস্বাদু এইভাবেই সবার কাছ থেকে নানা রকম প্রশংসা শুনতে শুনতে একদিন মনে হলো এটাকে একটা লক্ষ্য হিসেবে ধরে নিয়ে এগিয়ে যাওয়ার কথা ভাবতেই পারি প্রথম প্রথম পরিবারের সবাই ভাবত আমি শখেই রান্না করছি এবং এটা অবশ্যই আমার শখ কিন্তু এই শখটাকে কখন একটা পেশা হিসেবে ভাবব কখনও ভাবিনি নানা রকম শখেই রান্না করতাম এটা নয় ওটা নয় নানা রকম সবজি নানা রকম আমাদের রান্নার জিনিসগুলোকে এলোমেলো করে সেগুলো থেকে নতুন কিছু বানানোর চেষ্টা করতাম এবং সেই খাবারটা যে অত্যন্ত সুস্বাদু হতো সে বিষয়েও কোনো সন্দেহ থাকেনি প্রতিটা খাবারই সত্যিই খুব সুস্বাদু থাকত এবং সুস্বাদু শুধু আমাকে নয় সবাইকেই তা ভালো লাগত এইভাবে রাঁধতে রাঁধতে কখন যে এটাকে পেশা পেশা হিসাবে মেনে নিয়েছি আমিও ভাবতে পারিনি প্রথম প্রথম আমার রান্নাগুলো পরিবারের সকলকেই অবাক করে দিত সবাই ভাবত এত সুন্দর রান্না করা যায় এত সুন্দর রান্না হতে পারে তারপর সেই রান্নাটাকে একদিন একটা পেশা হিসেবে তৈরি করে নিলাম বিভিন্ন ধরনের খাবার তৈরি করলাম এবং সেই খাবারগুলো এতটাই সুস্বাদু এবং এতটাই সবার ভালো লাগল সেই খাবারগুলো নানা রকম বানিয়ে অন্য অন্য লোককে খাওয়াতে শুরু করলাম এবং এই রান্নাটা আস্তে আস্তে আমার যেটা ভালো লাগার বিষয় ছিল সেটা পেশা হিসেবে আমি তৈরি করে নিলাম